সরকারি স্কিল বলতে আমি প্রথমেই স্কিম বলতে আমি প্রথমেই আসবো যে ক্লাস টেন থেকে আমি ক্লাস ইলেভেনে ওঠার সময় একটি সরকার থেকে সাইকেল পেয়েছিলাম এবং সেটি আমি ইউসও করেছিলাম বা আমি সেটাতে ঘুরতেও গেছিলাম বা স্কুলেও আমি এটেন্ড করেছি সেটা নিয়ে তারপরে এখন সরকার স্বাস্থ্যসাথী বা অন্যান্য কার্ড ব্যাবহৃত করছে যেমন স্বাস্থ্য সাথী কার্ড আমাদের কাজে লাগে এই হিসাবে যে আমাদের কাছে পয়সা বা অর্থ থাকা না থাকা কারণে আমরা যেকোনো স্বাস্থ্য বা কেন্দ্রে গিয়ে এটি ইউস করে আমরা সেখান থেকে সেবা বা হচ্ছে সেখান থেকে সেবা নিতে পারব এই হিসাবে আমার মনে হয় স্বাস্থ্য স্কিম বা স্বাস্থ্য সরকারি স্কিমগুলি এই দুটির মধ্যে আমাকে দুটি পছন্দ এসেছে